হ্যাঁ আমি ওখান থেকেই বলছি আপনি কে বলছেন হ্যাঁ আপনার কি কি কি ধরনের অর্ডার লাগবে আপনি বলুন হ্যাঁ আমাদের এখানে তো অনেক কিছু পাওয়া যায় আপনি কি চাইছেন সেটা একটু যদি পরিষ্কার করে বলেন হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সবকিছু পেয়ে যাবেন ফুচকা কচুরি চাট পাপড়ি চাট দেখুন আমাদের পঞ্চাশ পিসের আপনি আপনি যেহেতু বুক করছেন তাই জন্য যেহেতু আমি আপনার বুক করছেন বলে আমি আপনারটা অবশ্যই একটু বিশেষভাবে বানাবো হ্যাঁ আর হ্যাঁ আরও যদি কিছু দরকার এক প্লেটে কুড়ি টাকা আপনি ছ পিস পাপড়ি পেয়ে আপনি ছ পিস পাপড়ি পেয়ে যাবেন হ্যাঁ সস দেওয়া হয় সস অনেক রকমের আমরা সস দিয়ে থাকি এছাড়াও ধনেপাতার চাটনি দিয়ে থাকি এখন তো গরমকালে পুদিনা পাতা পাওয়া যায় তো পুদিনা পাতার চাটনিও আমরা দিয়ে থাকি আচ্ছা আর কিছু দরকার আমাদের রাজ কচুরিও কিন্তু খুবই বিখ্যাত

হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা রাজ কচুরিতে দেখুন রাজ কচুরি কিন্তু আমাদের অঞ্চলের অন্যান্য চাটের দোকানের থেকে আমাদের কচুরির সাইজ কিন্তু বেশ বড় আর আপনি কিন্তু দাম দিয়ে স্যাটিসফাই হবেন আপনি সন্তুষ্ট হবেন এটা আমি বলতে পারি হ্যাঁ আর অনেক কিছু এইটা এগুলো একেক পিসই কুড়ি টাকা করে পড়বে হ্যাঁ দই দিয়ে থাকি এখানেও আমরা সস দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা এখানে আমরা জ্যাম জেলি দিতে পারি কি মানে আপনি কি নেওয়া পছন্দ করবেন আচ্ছা হ্যাঁ কিষাণের কোয়ালিটির আমরা দিয়ে থাকি আচ্ছা আপনি যদি অর্ডারটা আরেকবার আমাকে বলে দেন তাহলে একটু সুবিধা হয় আমি লিখে নেব হ্যাঁ বলুন

আচ্ছা

হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝলাম হ্যাঁ হুম হুম হুম হুম হুম হুম

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সবকিছু আমি সবকিছু তৈরি করে হ্যাঁ হ্যাঁ ঝালটা আমি কমই রাখব আমি আলাদা করে লঙ্কা কুঁচি দিয়ে পাঠাব আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ডেলিভারি করা হয় আমাদের এখান থেকে ডেলিভারি বয় গিয়ে আপনার ওখানে দিয়ে আসবে আপনি লোকেশনটা দিয়ে দিন না ডেলিভারি বয় যাবে সে আপনাকে যত দিতে বলবে আপনি সেটা দিয়ে দেবেন কারণ দূরত্বটা কত ওটা তো বল বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এর এর হ্যাঁ আমি আমি অবশ্যই রেডি করে পাঠিয়ে দেব আর এর পরবর্তী ক্ষেত্রেও যদি কিছু দরকার পড়ে চাট কচুরি তো অবশ্যই ফোন করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনার পছন্দ হলে আপনি অবশ্যই আবার অর্ডার দিতে পারেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম